আমি কখনো এমন কোনো বই পড়িনিই যেটা পড়ে আমি সত্যিই কোনো নতুন চিন্তার সন্ধান পেয়েছি কিন্তু আমার মা আমারই একটা বই পড়ে একটি চিন্তা এসেছিলো তার মাথায় সেটি হলো শকুন্তলা ও দুষমন্ত বইয়ের রাজা দুষমন্ত পূর্বাশ মুনির অভিশাপে শকুন্তলাকে ভুলে যায় এবং মাছের পেট থেকে আংটি পেয়েছিলো সেই আংটিটি দেখে আবার মনে পড়েছিলো বাস্তব জীবনে কোনো মানুষ কাউকে ভুলে গেলে কীভাবে তাকে আমরা মনে করবো এর থেকে আমার ম আমার মার মনে যে ধারণা এসেছে সেটি হলো সবার সাথে সুব্যব ব্যবহার এবং বন্ধুত্ব সুলভ ভাব রাখা এবং নিজেকে চিন্তিত না করে ভবিষ্যতের জন্য কর্ম করে যাওয়া কর্ম করলে তার ফল পাওয়া যাবে

আমি মিলন সংঘ ক্লাবে বই পড়ার সঙ্গে যুক্ত হয়েছি